পশ্চিমবঙ্গের রাজনৈতিক ব্যবস্থা আমরা দেখতে পাই কীভাবে পরিবেশ সুরক্ষা এবং টেকসই উন্নয়নের বিষয়টিকে মোকাবেলা করে আসল কারণ হলো এটার আসল কারণ হচ্ছে সবচেয়ে বেশি আইনকে ঠিক রাখা আইন যদি ঠিক রাখে তাহলে এইসব জিনিসের ক্ষেত্রে অনেকটাই সহজ হয় আইন বা কোনো বিজ্ঞাপনের মাধ্যমে যদি এটাকে তুলে ধরা যায় সেই বিজ্ঞাপনটা যেকোনো আপনার সংবাদ মাধ্যমে যদি চালানো যায় তাহলে এটা অনেকটাই কাজে দেয় যেমন এটা আমরা দেখেছি বিজ্ঞাপনের মাধ্যমে আপনার যে সব জিনিস ভালো দিক আমাদের এই রাজনৈতিক ক্ষেত্রে সুরক্ষার ক্ষেত্রে তুলে ধরা হয় এটা একটা সবচেয়ে বেশি আমাদের মানে মানুষকে সচেতনতামূলক জিনিস বোঝায় যে এটা আমাদের সচেতন করে মানুষের ক্ষেত্রে এটাই আসল উদ্দেশ্য